হ্যালো আমার ভুবনডাঙা মিষ্টির দোকানের আপনাদের আমি একটা আমি একটা স্পেশাল মিষ্টি বানাতে চাইছি ঠিক আছে আমার বাবা মার বিবাহ বার্ষিকী পঞ্চাশ বছরের সেই জন্য একটা মিষ্টি বানাতে চাইচি ছানার বা কড়া পাকে যেটাই হোক না কেন কিরম খরচ পড়বে ছবিটা ছয় বাই ছয় হবে সাইজে এবং উপরে পঞ্চাশ বছর বিবাহ বার্ষিকী লেখা থাকবে আর ঠিক আছে ওদের ওঁদের নামও লেখা থাকবে ঠিক আছে এবারে কেমন খরচা পড়বে পুরো প্যাকিং করে সেলোটেপ মুড়ে আমাকে দিতে হবে আপনার খরচাটা একটু বলুন তারপর বাকি মিষ্টির কথা বলছি আর কী নেবো তাহলে আপনি ক্ষীরেরটাই বানিয়ে দেবেন ঠিক আছে আর আপনি আমাকে দুশো পিস দশ টাকা দামের রসগোল্লা দেবেন ঠিক আছে হ্যাঁ আর যেটা আমি রসগোল্লাটাও খুব টেস্টফুল হতে হবে ঠিক আছে এবং আশা করবো আপনার দোকান থেকে এতো টাকা নিচ্ছি বলে আমার তো একটা গিফ্টেরও ব্যাপার আছে ও পাড়ার মধ্যেই তো বুঝতেই পারছেন ওই জন্য বললাম একটু দেখবেন আমি আজকে ভালো পেলে আমি আবার আর একজনকে বলতে পারবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি এই কিছু অ্যাডভান্স করে যাচ্ছি আমি পাঁচশো টাকা অ্যাডভান্স করে যাচ্ছি আর আমি এই কালকে ডেলিভারি নেবো যখন তখন বাকি টাকাটা আপনাকে দিয়ে আমি আসবো না আপনি একটা স্লিপ দিয়ে দিন আমার বাড়ির যে কেউ নিতে আসবে